হ্যাঁ মাছ ধরার বিষয় নিয়ে এমন কিছু আমি জানি সেটা আমি জানি কেননা আমি ফল পেয়েছি যেমন মাছ ধরতে গেলে চার করতে করা হয় সে অনেকে নারকেল পচা হেন তেন ওমুক তমুক করি আমি নিজেস্ব আইডিয়ায় বিরিয়ানি পচা মানে বিরিয়ানি কিনে এনে তাকে তিন দিন চার দিনের পর সেটা পচিয়ে

পচিয়ে ফেলি সিক্রেট চারা ওকে পচিয়ে নিয়ে ফেললে পরে অতি দুর্গন্ধ সুগন্ধও এমনই আসে মাছের মাছ আসবেই আসবে তাই আমার উপরে সবাই ফলো করে যে ও এত মাছ ধরে কী চার এমন করে সেটা আমি মোটামুটি এখন কাউকে জানতে দিই না আজ এইভাবেই আমার নিজের আইডিয়ার থেকে আমি চার করে ভালোই মাছ পাই